আমার প্রিয় গেম হচ্ছে ক্যারম আর লুডো ক্যারম হচ্ছে চারজন মিলে খেলতে হয় সে খেলাতে অনেকগুলো গুটি থাকে কুড়িটা তার মধ্যে কিছু সাদা গুটি কিছু কালো গুটি আর একটিমাত্র লাল গুটি থাকে লাল গুটি যদি খোপের মধ্যে পড়ে প্রচুর নাম্বার পাওয়া যায় আর সাদা গুটিতে কুড়ি আর কালো গুটিতে দশ তারপরে চলে যাচ্ছি আমি লুডো খেলাতে লুডো খেলাতেও চারজন লাগে এক একটা ঘরে চারটে করে গুটি থাকে সবারই চারটে করে গুটি থাকলে চারজনের চার চারে ষোলোটা গুটি থাকে আর তার জন্য একটা ছক্কা থাকে যা যেটাতে ছয় লেখা থাকে পাঁচ লেখা থাকে চার লেখা থাকে তিন লেখা থাকে দুই লেখা থাকে এক লেখা থাকে সেই ছক্কাটাকে চালতে হয় চালার পর যদি ছয় বেরোয় তখন সেই ঘর থেকে গুটিটা বেরোয় তারপর যেরকম দান পড়ে সেরকম দানে দেওয়া হয় এটাতে খুব মজা লাগে খেলতে খেলতে একটা গুটি আরেকটা গুটিকে যেই কেটে দেয় তখন এটাতে জিত হার হয় প্রচুর আনন্দ হয় এই খেলাটায়